ভ্রমণের যে অভিজ্ঞতাটা আমি বলবো যে ট্রেনটাকে আমি বেশি প্রেফার করছি কারণ হচ্ছে ট্রেনে যেতে গেলে মানে ট্রেনে যাওয়াটা খুব সুন্দর একটা মুহূর্ত আমার কাছে মনে হয় কারণ ট্রেনে যেতে যেতে প্রচুর প্রাকৃতিক সৌন্দর্যগুলো প্রচুর দেখা যায় হ্যাঁ বাসেও গেছি তবে বাসে লং যাইনি ট্রেনে লংয়ে গেছি বাস বাসেও যাওয়া যায় সেটাও দেখা যায় কিন্তু ট্রেনটা হচ্ছে আমি সেটাকে মনে করি যে না আমি ট্রেনেই আমার ভালো লাগে হ্যাঁ ট্রেনে কোনও প্রবলেম হয় না ট্রেনে বাথরুম সবকিছু হাঁটা চলা ও ঘোরাফেরা সবকিছু করা যায় এবার ট্রেনটাকেই আমি সবথেকে বেশি প্রেফার করি ট্রেনেই আমি যেতে কম্ফোর্টেবল মনে করি